আপনি সুইগি থেকে কথা বলছেন না না আমি খাবার অর্ডার করেছিলাম দু প্লেট চাউমিন ও দু প্লেট মিক্স ফ্রাইড রাইস কিন্তু সেটা আমি ক্যান্সেল করেছি কারণ আমি সা অসুস্থ হয়েছি হঠাৎ আর আমার বন্ধুও সে খাবে সেও খাবে না বললো তাই সেই কারণে আমি খা খাবারটা ক্যান্সেল করেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু টাকাটা রিফান্ড করে দিলে ভালো হতো পাঁচ মিনিট পর রিফান্ড করার কথা ছিলো হ্যাঁ হ্যাঁ এখনও টাকাটা রিফান্ড হয় নি হ্যাঁ সেই কারণে আপনাকে ফোন করলাম যে টাকাটা এখনও রিফান্ড হয় নি তাই সেই কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর পাঁচ মিনিট পরে করলাম কারণ আপনাদের পাস করার কথা ছিলো এখনও আসে নি দেখে তাই ঠিক আছে আমি দেখে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা